আমি যখন কলেজে পড়তাম আমি আমার কলেজের লাইব্রেরিতেই গিয়েছিলাম সেখানে অনেক রকমের বই আছে যেগুলো আমরা আমাদের লাইব্রেরি থেকে সংগ্রহ করতাম পড়ার জন্য আমার বাড়িতে আমার একটা ছোট লাইব্রেরি আছে যেখানে ছোট গল্পের বইগুলো আলাদা করা আছে উপন্যাসের বইগুলো আলাদা করা আছে আর আমার স্বপ্নের লাইব্রেরি বলতে আমি এরকম যেখানে বইমেলা হয় সে সব জায়গা থেকে অনেক রকমের বই সংগ্রহ করি সেই বইগুলো আমি আমার একটা রুমে সেই বইগুলো সাজিয়ে সাজিয়ে একটা যেরকম ছোট লাইব্রেরি হয় সেরকম করার ইচ্ছা আছে আর সব বইগুলো আমি সেই হিসাবেই সংগ্রহ করছি যাতে আমি পরবর্তীকালে আমি সেই বইগুলো সাজিয়ে সাজিয়ে একটা ছোট লাইব্রেরি তৈরি করতে পারি